আমি আমার অবসর সময়ে আমার ফোনে নানান ধরনের গেম খেলি কিছুক্ষণ গেম খেলার পর আমি যখন আর বোর মনে হয় নিজেকে তখন আমি আমার বন্ধুদের ফোন করে বাইরে বন্ধুদের সাথে খেলতে যাই সবাই আসি আমরা ক্রিকেট খেলি চার ওভারের ম্যাচ সেখানে আমরা ব্যাটিং বলিং করি তারপর খেলার শেষে আমি বাড়ি ফিরে আমি আমার পরিবারদেরও সময় দিই পরিবারে সময় কাটায় মাকে রান্নাতে হেল্প করি আমার পছন্দর মতন রান্না বানাতে বলি যেমন হয়ে গেল মাংস ভাত তারপর বাপির সাথে আমি খবর দেখি খবর দেখে আমি নানান দেশ বিদেশের কথা জানতে পারি তারপর আমি ভাই বোনদের সাথেও সময় কাটায় ভায়ের কোথাও বাইরে যাওয়ার থাকলে আমি তার সাথে যাই বা বোনের কোথাও দোকান বা হাট বাজার করতে যায় তাহলেও আমি যাই দাদু দিদার সাথেও আমি সময় কাটায় দাদু দাদুর সাথে আমি বসে দাবাও খেলি সামনে সামনে দিদাও বসে থাকে সামাজিক কাজেও আমি খুবই দেখি বাইরে যাই বিশ্রাম করি তারপর সকালে উঠে আমি যোগব্যায়াম করি আমাদের এক পা ঘরের পাশে মাঠ আছে সেখানে সকালে উঠে আমি এক ঘণ্টা যোগব্যায়াম করি তারপর সব যোগব্যায়াম হয়ে যাওয়ার পর আমি বাড়ি ফিরে আসি তারপর সেখান থেকে